শিল্প জগতের নতুন কৌশল বলতে এখন ল্যাপটপ কম্পিউটার ট্যাবে যে ধরনের ড্রয়িং কৌশলগুলো আছে সেগুলোই ডিজিট্যাল ড্রয়িং তো আমার মতে আমি ডিজিট্যাল ড্রয়িং করতে চাই না কারণ পেপার পেন্সিল রং তুলি এইগুলোর মাধ্যমে ড্রয়িং করার মজাটাই আলাদা যে এগুলো করে সে এগুলো ভালো বুঝতে পারবে এছাড়া অয়েল পেন্টিংটাও অয়েল পেন্টিং বা ওই যেটাকে বলা হয় ওয়াল পেন্টিং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষ এখনকার দিনে চায় একটু শৌখিনভাবে থাকতে তাই সে তার দেওয়ালে চায় নানা বিভিন্ন রকমের ছবি আঁকতে সেটা তো আর ওই ল্যাপটপ কম্পিউটার বা ট্যাবের মাধ্যমে সম্ভব নয় সেটা হাত দিয়েই করতে হয় তুলি আর রং দিয়ে তো আমি বলবো আমার দিক থেকে আমি ঠিকই আছি আমি ডিজিট্যাল দিকে যেতে চাই না